হ্যাঁ আমার ইচ্ছে বা আকাঙ্খা অনেক কিছুই আছে কিন্তু তার মধ্যে ছোট ছোট বাচ্চাদের পড়ানো আমার অন্যতম ভালো লাগার কাজ বা ইচ্ছে বলা যায় আমি এখন উচ্চমাধ্যমিক পাস করেছি এবং আমি আমার ফাঁকা সময়ে কয়েকজন ছোট বাচ্চাকে পড়াচ্ছি তারা ছাত্রছাত্রী হিসেবে খুবই ভালো আমি এখন মোট পাঁচজনকে পড়াই তাদের নাম সৌরভ কর্মকার অয়ন সরকার রিয়া পাল দিয়া দে পূজা পাল ওদের বিদ্যালয়ের পরীক্ষা ভালো হলে আমি উৎসাহ পাই এবং তাছাড়াও এরা যদি ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে সেটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে